আমাদের সমাজে মহিলাদের শিক্ষা ব্যবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে বিভিন্ন প্রকল্প চালু করা হয়েছে সরকারের পক্ষ থেকে যাতে মেয়েদের আরও শিক্ষিত করা যায় আবার সেই শিক্ষা অর্জন করতে অনেক সময় অনেক অসুবিধার মধ্যে সেই স্কুল পড়ুয়াকে সম্মুখীন হতে হয় এমনও পরিবার আছে যেখানে সেই মেয়েটিকে বাড়ির কাজ সামলাতে হবে কেননা তার মা সকাল থেকে বেরিয়ে পড়েছে কাজে সে তখন দ্বিধাগ্রস্ত যে সে কোনটাকে অগ্রাধিকার দেবে স্কুলের পড়াশোনা করবে নাকি বাড়ির কাজ সামলাবে কোনটাকে কর্মসংস্থানের ক্ষেত্রে আমাদের মহিলারা অনেকটা এখন এগিয়ে এসেছে অনেকেই চাকরি করছে চাকরি করছে বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত হচ্ছে সমস্ত কিছু করছে তবুও বিভিন্ন ক্ষেত্রে কিন্তু মহিলাদেরকে এখনও পর্যন্ত হেনস্তার শিকার হতে হচ্ছে যদিও বিভিন্ন বেসরকারি সংস্থাগুলো তাদেরকে সেই সুরক্ষা কিন্তু দিচ্ছে কুনজরে পড়লে তাদের কুনজরে পড়লে তাদেরকে কিন্তু যারা কুনজর দিচ্ছে মহিলাদেরকে ক্ষেত্রে তাদের কিন্তু বরখাস্ত করা হচ্ছে এখন অনেক সেইগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে আর সামাজিক অবস্থান মেয়েদের যতই আমরা বলি নারী পুরুষ সমান সমান কিন্তু সেক্ষেত্রে কি সত্যি করে ভাবতে গেলে কি দেখা যায় আমরা মহিলারা কি এখনও তাদের সমকক্ষ হতে পেরেছি সমান পর্যায়ে সেইভাবে কি মহিলারা কি সেই জায়গাটা দখল করতে পেরেছে আমাদের পারেনি তো যতই আমরা নিজেদেরকে নারী মুক্তি বলি সমান সমান বলি কিন্তু বিবেকের দিক থেকে সমাজের দিক থেকে কিন্তু আমরা সেই জায়গাটা নিতে পারিনি একটা পুরুষ এবং মহিলা যখন দুজনেই হাজবেন্ড স্বামী স্ত্রী দুজনেই যখন চাকরি করে বাড়িতে ফিরছে সেই মহিলাটিকে কিন্তু সমান গুরুত্ব দেওয়া হয় না যেটা একটা পুরুষ সদস্য কিন্তু বাড়িতে সেটা পায় চা পায় জল পায় মহিলাটি কিন্তু এসে সে সেই আবার সেই রান্না ঘরেই ঢোকে তাহলে কি আমরা সমান হতে পেরেছি সামাজিক অবস্থানের দিক থেকে সেটা কিন্তু এখনও ভাবার দিক এসেছে আমরা কিন্তু মহিলারাই মহিলাদেরকে টেনে ওপরের দিকে তুলতে পারি